আমি আমার স্বামীর সঙ্গে ব্যাঙ্গালোরে ঘুরতে গিয়েছিলাম সেখানে যেতে যেতে দেখলাম অনেক পাহাড় অনেক ব্রিজ দেখে কি ভালো লাগলো আমার জীবনের প্রথম ট্রেনে উঠলাম এটাই ছো আমার কাছে রোমান্টিক বিষয় তাও আবার স্বামীর সঙ্গে কি মজা না হচ্ছিলো সেখানে গিয়ে এতো গাড়ি ঘোড়া দেখলাম আমি এতো আগে কখনো দেখে নি এবং সেখানে গিয়ে নতুনত্ব কিছু জিনিস দেখলাম সে দেশে কুকুরকে যতোটা আহবান করা হয় মানুষকেও অতোটা আহবান করা হয় না এটাই আমার কাছে রোমান্টিক বিষয় ছিলো না কেন কারণ সেটাও আমি জানি না তো পাহাড় এত ব্রিজ দেখেছিলাম যে তার কোনো তুলনা নেই ফেরার সময় এত্ত পাহাড় দেখেছিলাম যে আমার নজরেই এড়াতে পারছিলাম না অত বড়ো বড়ো ব্রিজ সে ব্রিজের কোনো তুলনা নেই অত ব্রিজ আমি আমার জীবনে কখনও আগে দেখে নি